আমি আমার পরিবারের জন্য স্বাস্থ্যকর অনেক রকমের খাবার তৈরি করি যেমন আমি চিকেন স্যুপ তৈরি করি ভেজ স্যুপ তৈরি করি এছাড়াও পাতলা পাতলা লাউ ডাঁটার ঝোল গেঁড়ির ঝোল এগুলো সব বানিয়ে থাকি কারণ এগুলো খুব স্বাস্থ্যের পক্ষে উপকার স্বাস্থ্য ভালো রাখতে গেলে এই সব খাবারগুলো অবশ্যই খেতে হবে যখন কোনো বাচ্চা বা কারুর বাড়ির লোকের কোনো রকম অসুস্থতা দেখা যায় তখন কিন্তু আমি ওই স্যুপ তাদেরকে খাওয়াই চিকেন স্যুপটা বানাতে গেলে সবজি নানা রকমের সবজি ও চিকেনটাকে সেদ্ধ করে যে জলের মতোন একটা মা মাখো মাখো ব্যাপার তৈরি হয় সেইটা হচ্ছে চিকেন স্যুপ সেই চিকেন স্যুপটা আমি কিন্তু খাওয়াই যাতে ওদের শরীরে প্রোটিনটা ফ্যাট এগুলো যেন বাড়তে থাকে ওগুলো যেন ওদের মধ্যে কম না পড়ে যায় সেই জন্য আমি এই খাবারগুলি তৈরি করে ওদেরকে খাওয়াই এছাড়াও ভাতের সময় লাউ ডাঁটার পাতলা পাতলা ঝোলও করে খাওয়াই এবং মাছের যে ঝোলটা হয় সেই ঝোলটা সবসময় আপনারা চেষ্টা করবেন একটু পাতলা পাতলা তৈরি করার কারণ পাতলা পাতলা তৈরি করলেই ওই ঝোলটি খেতে খুব সুস্বাদু হয় আমি নিজেও তৈরি করি আমার খেতেও খুব ভালো লাগে তো এইগুলো হচ্চে খাবার আমি বাইরের খাবার তখন একদমই কাউকে খেতে বারণ করি কারণ বায়রের খাবার খেলেই শরীরে অনেক রকমের সমস্যা তৈরি হয়